হ্যালো হ্যাঁ আমি সুব্রত পান বলছি বলছি আপনার ওই রুচিতম দোকানটিতে কি ফ্রাই মোমো পাওয়া যায় আর আপনার দোকানটি কি রবিবার খোলা থাকবে আসছে আমাদের এলাকায় একটাও অ্যাম্বুলেন্স নেই তাই আমাদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় আমরা রোজ অনেক সমস্যায় পড়ি আর আমার ওই এক প্লেট ফ্রাই মোমো এবং এক প্লেট বিরিয়ানি একটু ডেলিভারি করে দিতে হবে তো যদি সেটা আপনার সম্ভব হয় তাহলে আপনি আমাকে একটু কল করে